আমার জীবনের সবথেকে বড় শক্তি হল আমার পরিবার আমার পরিবার আমার সাথে থাকলে সব ধরণের প্রতিকূল অবস্থাকে জয় করে আমি ঠিক বেরিয়ে আসতে পারি আমার জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি আমার পরিবারের সকলেই আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে দেননি জীবনে কখনও ভুল পথে ধাবিত হলে তাঁরা আমাকে সর্বদা ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে এসেছেন আমার প্রতিটি ভালো কাজকে সম্মান করেছেন এবং আমার মেরুদন্ড হয়ে সবসময় আমার পাশে থেকেছেন মায়ের প্রবল মনের জোর এবং বাবার জেদ আজ আমাকে সাফল্যের শীর্ষে পৌঁছোতে সাহায্য করেছেন এর সঙ্গে সঙ্গে আমার জীবনের কিছু দুর্বলতা হচ্ছে আমি মানুষকে নিঃস্বার্থ ভাবে বিশ্বাস করে ফেলি এবং নিজের মনের কথা তার সামনে উজাড় করে ফেলি পরবর্তী কালে সেই ব্যক্তি আমার দুর্বল জায়গায় আঘাত করে